কী আঁকতে হবে সেটার সিদ্ধান্ত যেমন আমি আগে থেকে নিই না কিন্তু যেহেতু আঁকা জিনিসটিকে ভালোবাসি সেহেতু আঁকার ক্ষেত্রে আমি মনে করি যে কোনো একটা জিনিস দেখে কাল্পনিকভাবে মনে করে সে আঁকাটা যদি আঁকা হয় সেটা যেমন সুন্দর হয় তেমন আকর্ষণীয় হয় আর বাচ্ছাদের ক্ষেত্রেও বলি এটা দেখে আঁকতে চেষ্টা কর তারা দেখে যে আস্তে আস্তে আঁকতে আঁকতে তারা যে জিনিসটা এঁকেছে খুব সুন্দর হয়েছে তবে আমার আঁকার জিনিস বলতে আমি প্রাকৃতিক দৃশ্যকেই ভালোবাসি এবং সেই প্রাকৃতিক দৃশ্য আঁকতে খুব ভালোবাসি এবং সেই প্রাকৃতিক দৃশ্যগুলি বাড়ির দেওয়ালের চারিদিকে লাগিয়ে রেখেছি দেখে সবাই ভালোও বলে তাই আমি মনে করি যে প্রাকৃতিক জিনিস আঁকা আর একটি আছে মনীষীদের ছবিগুলি আমাকে খুব ভালো লাগে তাই প্রাকৃতিক ও মনীষীদের ছবি আমি খুব ভালোবাসি